খুচরা ও পাইকারি বাজার সম্পর্কে আমি জানি আজকাল দিন দিন এত মানে জিনিসের দাম বাড়ছে কাঁচা সবজি থেকে নিয়ে মানে নুন হলুদ তেল বাড়বে না কেন এই বায়ু পরিবেশ প্রচুর দূষণ হচ্ছে শাক সবজিও চাষ কম হচ্ছে তাই জন্যই তো এত জিনিসের দামও বাড়ছে মানুষ সংখ্যা বাড়ছে অনলাইন সম্পর্কেও আমি জানি কিন্তু আমি ভরসা করি না কারণ ওখানে আমাকে সেরকম পছন্দিদা ভালো লাগে না দেখায় টাটকা সবজি কিন্তু আসে পচাগলা কারণ সময় তো অনেকই সময়ে কম হয়ে যায় কিন্তু আমি ভরসা করতে পারি না আমাকে খুব একটা ভালোই লাগে না খারাপ জিনিসগুলিই বেশিরভাগ আসে